আমি শহরে ঘরের মধ্যে আটক থাকি প্রবাদ বলতে কী জিনিস আমি কিছুই জানাই না বুঝি না সারাদিন কাজে ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন কাটাতে হয় সংসারে কাজকর্ম নিয়ে আমি যখন ছুটি পাই তখন গ্রাম অঞ্চলে বেড়াতে আসি বেড়াতে এসে আমাদের যে গ্রাম অঞ্চলে আত্মীয় স্বজন আছে গ্রামের আশেপাশে যারা আছে তাদের সঙ্গে আলাপ ব্যবহার করি কথাবার্তা বলি তাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে জানেন তারা মাঝে মাঝে বলে এই জানিস তো ইট ছুললে না পাটকেল খেতে হয় হম আবার তারা মাঝে মাঝে বলে ঘুটে পে গোবর হাসে তোরও একদিন আছে জানিস তো হম কখনও কারুর দেখে হাসতে নেই আবার গ্রামে মানুষজনের সঙ্গে যখন ঘুরতে যাই কত সুন্দর পরিবেশ বড়ো বড়ো পুকুর নদী রাস্তাঘাট বিভিন্ন রাস্তার ধারে বড়ো বড়ো গাছ নদীর ধারে জঙ্গল আমার পরিবেশটা খুব ভালো লাগে এখান থেকে যেতেই ইচ্ছে করে না আবার যখন ছুটির ইয়ে হয়ে যায় তখন আমাদের শহরে আবার চলে যেতে শহরে গিয়ে তাদেরকেই আমাদের গ্রাম অঞ্চলেের প্রপাতগুলো বলি হ্যাঁ এই ছুলে পাটকল খেতে হওয়া জানিস ওখানে আমাদের গায়ের মানুষেরা বলে আমাদের শৈরিকরা বলে বাচ্চা কাচ্চা বলে এই ঘুটে ঘুরে কোবর হাসে তোরও একদিন আছে জানিস ওটা শুনে খুব খুশি হয় খুব আনন্দিত হয় হুঁ ওরা বলে তাই ছুটিয়ে যখন আবার পড়বে তোর সাথে তোদের গায়ে যাব হুম তোদের গ্রামটা দেখে আসবো তোদের নদীর ধারে জঙ্গলটা দেখবো তোদের গ্রামে মানুষজনের সঙ্গে আলাপ ব্যবহার করবো